আমার এমন পাঁচটা তারিখ মনে আছে সেগুলো হল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্ম পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম